আমার প্রিয় খাবার হচ্ছে চিকেন বিরিয়ানি বা বিরিয়ানির যে কোনো আইটেম এগুলো আমি যে কোনো দোকানের খেতে ভালোবাসি কিন্তু সবথেকে প্রিয় দোকান আমার এখানে কলকাতা বিরিয়ানি বলে আমাদের স্থানীয় একটা দোকান আছে বা আরেকটা দোকান আছে হায়াত বিরিয়ানি বলে ওখানে আমি সবথেকে বেশি বিরিয়ানি খেতে পছন্দ করি